হ্যাঁ সুব্রতবাবু বলছেন হ্যাঁ স্যার আমি এই আমি প্রবীর বলছি স্যার এই তো স্কুলের রেজাল্ট এই তো মাধ্যমিকের বেড়িয়েছে দেখেছেন তো তো স্যার এই যে রেজাল্ট খারাপ হল এটা সম্বন্ধে স্যার কি প্রয়োজন কোনো কোচিং ক্লাস ফোচিং ক্লাস ধরুন সামনের বছর মাধ্যমিক এ বছর আমরা নাইনের পরীক্ষা দিলাম সামনের বছর ধরুন মাধ্যমিক তো রয়েছে একটা বাইরের ছেলে পরীক্ষা বাইরের অচেনা পরিবেশ সেখানে হ্যালো হেডস্যারকেও বলুন না এই বিষয়ে একদিন যদি একটু কথাবার্তা বলে যদি কোচিং ক্লাসের ব্যবস্থা করা যায় আমাদের তো বিশেষ কিছু সমস্যা রয়েছে ক্লাস করতে তো সেই ক্লাসগুলো যদি আবার রিভাইস করা যায় বা যদি সেই সমস্যাগুলো যদি ঠিকঠাক করে দেয় ধরুন অনেকেই ধরুন বিশেষ করে আমার কথা বলছি ঠিক আছে ধরুন অংকের ব্যাপারটা তো এই অংকের ব্যাপারটা যদি কোনো স্কুলের স্যারকে দিয়ে অংকগুলো আবার রিভাইস করা যায় বা আরো এর সাথে যেগুলো রয়েছে অসুবিধা সেগুলো যদি ঠিকঠাক করা যায় তাহলে এই স্কুলের নাম খারাপ হচ্ছে তো এতে করে খুবই তো না স্যার ব্যাপারটা হচ্ছে ধরুন টেস্ট পেপার টেস্ট পেপারের পেজগুলো যদি ভালো করে রিভাইস করা যায় আমার মনে হয় আরো ভালো হয় হ্যাঁ স্যার বলছি গত বছরের গত বছরের টেস্ট পেপারগুলো কি বছরের প্রথম থেকেই ফলো করা যেতে পারে আচ্ছা ঠিক আছে আপনি ওই স্যারের সাথে কথা বলে হেডস্যারের সাথে একদিন আমাদেরকে তাহলে ডাকুন আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ রাখছি